তো এখন সবাই বলছে যে মুরগির মাংসতে বিভিন্ন রকম নাকি রোগ আসছে হ্যাঁ তাই ছাগলের মাংস খেতে বলছে কিন্তু ছাগলের মাংসটা সেটাতেও চর্বির পরিমাণ যেটা তৈলাক্ত সেটা বেশি তাহলে বলছে যে সেটা থেকে কোলেস্ট্রেরল হচ্ছে মানুষের তাহলে মানুষ খাবে কী খেতে তো হবে তাই আমার মনে হয় যে সব কিছুই খাওয়া উচিত মুরগির মাংসই হোক আর সেটা ছাগলেরই মাংস হোক কিন্তু সেটা প্রয়োজন অনুযায়ী আমার বেশি খাওয়ার প্রয়োজন নেই আমি খেতে ভালোবাসি আমি চার পিস কি ছ পিস খেলাম আমি সেটার যদি অধিক খাই যদি আমি একশো দুশো আড়াইশো মানে যেটা আমার প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ খেয়ে নিই খেতে ভালোবাসি বলে সেইখানে আমার শরীর খারাপ হবে হ্যাঁ নাহলে আমি যদি পোত সব জিনিসই খাই কিন্তু সেটা নিয়ম অনুযায়ী খাই যে হ্যাঁ এটা এতোটা প্রয়োজন সেটাতেও আমার কিছু সমস্যা হবে বলে মনে হয় না এই জন্যই আমি সব কিছুই খাই বাড়িতে রান্না করি সব কিছুই খাই সেটা পরিমাণ মতো খাই হালকা লাইট রান্না করি হুম দিয়ে আমি খাই বা আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াই সবই খেতে হবে না খেলে কীভাবে মানুষ বাঁচবে সবই মানুষকে খেতে হবে সেটা হলো নিজের প্রয়োজন মতো অধিক মাত্রায় খেলেই শরীর খারাপ হবে আমি অধিক মাত্রা রিচ করলেই তেল ঝাল মশলা বেশি খেলেই আমার শরীর খারাপ হবে হুম এই যা সবই খান নিজের প্রয়োজন মতো খান